আমি বাইক চালানো শুরু ও করার অনুপ্রাণিত হয়েছিলাম আমি আমার দাদার থেকে দাদা যখন প্রথম বাইক কিনেছিল তখন আমি খুব ছোটো ছিলাম দাদা যখন বাইক নিয়ে ঘুরতে বেরোতো আমিও তখন দাদার সঙ্গে ঘুরতে বেরাতাম আমারও ইচ্ছা হত বাইক চালাতে কিন্তু ছোটো ছিলাম বলে তখন চালাতে পারতাম না মনে মনে তখন আমি ভেবে নিয়েছিলাম যে বড়ো হয়ে আমি আমার পছন্দের শখ মেটাবোই এভাবে বছরের পর বছর বাইকের উপর ভালোবাসাটা জন্মেছিল